বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের সত্যিই মুগ্ধ করেছে কিছু কিছু বিজ্ঞানের আবিষ্কার মানুষকে অনেক কাজ হাতে কলমে করতে হয় না বিজ্ঞানের জন্য কম্পিউটারের মাধ্যমে আমরা অনেক কাজ শিখে গিয়েছি এবং করে ফেলি তাড়াতাড়ি করে ফেলি যেটা হাতে করতে অনেক টাইম লাগে তাছাড়া আমি বিজ্ঞান থেকে কিছু ভালো জিনিসও পেয়েছি কিছু ভালো শিক্ষাও পেয়েছি ইউটিউবের মাধ্যমে আমি যেটাই যেটাই যে মানে জানি না ইউটিউব খুলে দেখে নিই কীভাবে করতে হবে সেইভাবেই আমি সেই কাজটা সম্পূর্ণ করতে পারি